দুই দুই দু হাজার দশ দুই চার দু হাজার এগারো আট নয় দু হাজার তেইশ পাঁচ দশ দু হাজার বাই বারো দশ এগারো দু হাজার চোদ্দ